আমরা ওজন বাড়ানোর জন্য প্রত্যেক দিন সময় মতো খাবার খেয়ে থাকি আমরা প্রত্যেক দিন যেই শাক সবজিগুলো খাই যেমন পটল ঝিঙে উচ্ছে এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য যেমন মাছ মাংস ডিম এই খাবার নিয়মিত খেতে হবে এবং ভিটামিন ধরনের বিভিন্ন জাতীয় খাবার খেতে হবে ওজন বাড়বে আর বিকালে বেলায় পঁয়তাল্লিশ মিনিট ঘুমোতে হবে এটা শুধু ওজন বাড়াতে সাহায্য করবে না এটা আপনাকে রাতে ঘুমও ঘুমোতেও ভালোভাবে সাহায্য করবে আম এবং দুধ খেলে ওজন বাড়ে আম খাওয়ার পর এক গ্লাস গরম জল গরম দুধ খাবেন এক মাস খেলেই লক্ষ্যনীয় প্রভাব পাবেন শুকনো ডুমুর ফল এবং কিশমিশ প্রচুর ক্যালোরিতে পরিপূর্ণ তাই তারা ওজন বৃদ্ধিতে সাহায্য করে ছটি শুকনো ডুমুর এবং প্রায় ত্রিশ গ্রাম কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন এরপরে এগুলো দুভাগ করে শুকনো খেলে খেয়ে নিন সকালে খেয়ে নিন বেশিরভাগ মানুষ প্রায় কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে ফলাফল দেখতে পায়